পোলট্রি পোলট্রি ভালোভাবে নিরাপদে রাখার জন্য সর্বপ্রথম আমাদের পোলট্রিটার যে জায়গাটায় পোলট্রি থাকে সেই জায়গাটার আগে ভালো রাখা দরকার মানে যেখানে পোলট্রিগুলো রাখা হবে সেই জায়গাটা যেন একটু বড়ো হয় মানে পর্যাপ্ত পরিমাণে যেন জায়গাটা বড়ো থাকে এবং সেই তার ভিতরে ভালোভাবে আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইখানটায় কাঠের গুঁড়ো এটা সেটা দিয়ে মানে ওর ভিতরে দিয়ে এবার সেখানে আপনার যদি পোলট্রি রাখা হয় এবং চারদিকটাকে মানে এমনভাবে রাখতে হবে যেন সেখান দিয়ে মানে চারদিককে ঘেরাটা এমনভাবে দিতে হবে মানে ঘেরা দিলে হবে না বা কোনো আটক জায়গার ভিতরে রাখলে হবে না মানে সেখানে যেন সেই জায়গাটা দিয়ে যেন বায়ু চলাচল করতে পারি এমন জায়গায় রাখতে হবে প পোলট্রি মানে ঘরে বেঁধে সেখানে চারিদিকে নেট দিয়েও রাখতে পারেন বা এমন চটা দিয়ে বেড়া দিতেও পারেন যেন বায়ু চলাচল করতে পারে ঠিক আছে এবার বায়ু চলাচল করলে কী হয় ওখানে চাপটা কমে যায় এবার পোলট্রিদের সেখানে থাকতে সুবিধা হয় হ্যাঁ এবার এইভাবে আমরা প্রতিদিন পোলট্রি ওখানে পোলট্রি ওই ঘরে গিয়ে ফার্মে গিয়ে দেখতে হবে যে পোলট্রিগুলো কীরকম আছে মানে পোলট্রি কোনো মানে অসুস্থ হয়ে গেছে কি না সর্দি হয়েছে ক না বা কোনো ডিস্টার্ব হয়েছে কি না এরকম আর কি দেখতে হবে সেখানে আমাদের ওই দিন আর কি দেখভাল করতে এবং তাদের খাওয়া দাওয়া সম্পর্কে মানে তাদের নিত্য প্রয়োজনীয় মানে সব সময় দেখভাল করতে হবে এবং তাদের যে ম্যাশ বা গম গম তো দেয় না পোলট্রিদের ম্যাশ দেওয়া হয় এবার ম্যাশ খাওয়াতে পারে আবার অনেকে মানে চাল টাল দিয়ে আর কি মানে যাদের আছে তারা দেয় এমনি স্বাভাবিকভাবে ম্যাশ খাইয়ে বা পোলট্রিগুলোতে ইঞ্জেকশানের মাধ্যমে তাড়াতাড়ি বড়ো করা হয় এবং এতে কিন্তু সেই আমাদেরই ক্ষতি হয় কিন্তু অনেকেই করে এগুলো করা উচিত না কিন্তু করে তো যাই হোক এইভাবে মানে পোলট্রিদের নিরাপদে রাখতে গেলে এইভাবে রাখতে হবে এবং এবং এইভাবে আমাদেরকে পোলট্রি প্রক্রিয়াকরণ করতে হবে এবং যাতে তাদের ভালোভাবে রাখা যায় একটা ভালো জায়গা পর্যাপ্ত স্থান এবং সেখান দিয়ে যেন বায়ু চলাচল করতে পারে যেন সেইভাবে রাখতে হবে কারণ একটা বন্ধ ঘরের ভিতর রাখলে তাদের দম লেগে মানে দম লেগে তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে পোলট্রি হ্যাঁ আর পোলট্রিকে সেইভাবে রাখতে হবে যেন তারা সঠিকভাবে থাকতে পারে এবং সঠিকভাবে হতে পারে ঠিক আছে এইভাবে আমাদের পোলট্রি আমাদের রাখতে হয়